দেখুন ইতিহাসে রাজা রানীর প্রসঙ্গই একটা মানে তখন আর কি প্রচলন ছিল তখন রাজা বা রানীর যাই বলতো আর কি তাই আর কি সিদ্ধান্ত চূড়ান্ত ছিল এবং যাদের ওপর দিয়ে করতেন মানুষের মানুষের দিয়েই তো তিনি আর কি এতদূর তারা এগিয়ে যেত কারণ সৈন্য প্রচুর দরকার ছিল রাজাদের

বিশেষ বলা থাকে না তাদের যারা মেন উদ্দেশ্য বা যারা আর কি সাধারণ মানুষের মতন রূপে তো রাজারানির প্রসঙ্গ অনেক থাকলেও আরও আছে রাজারানির প্রসঙ্গ প্রচুর আছে কিন্তু নর্মাল মানুষদের কোনো প্রসঙ্গ নেই তো রাজারা আগে এরকমই ছিল শুধু নিজের ভাবনায় ভাবতো কারোর ভাবনা ভাবতো না তো নিজের ভাবনা ভাবতো বলতে নিজের ভাবনা বলতে যাই করতো নিজেদের জন্য করতো এবং নিজেদের আর কি করে নিত আর তাদের মানুষদেরই যে কিছু করে দিতে হবে এরকম কিছু না খেটে খেটে ওরা মনে করেন জমিতে খাচ্ছে সেই জমিতে যা লাভ হচ্ছে হয়তো রাজা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম আর কি দেখে দিচ্ছে এইগুলো তো ঠিক না না গরিবের হক মেরে আপনি যদি খান তাহলে আপনার তো একদিন পতন হবেই আর এইরকমইভাবে মানুষের খেয়ে খেয়ে রাজা এাই রাজারা নিজের নিজেই পতন করেছে এবং এমনই একটা যুগ চলে এসেছিলো সবাই দিয়ে সব শেষ করে দিয়েছে বা পতন হয়ে গেছে তো এটাই আমি বলবো এ ব্যাপারটা এভাবেই আমি আরকে দেখাবো কিন্তু আমার খুব খারাপ লাগে কিন্তু এগুলো ঠিক করেনি তো এটাই